আমি রান্নার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসি চিকেনের যে কোনো স্বাদের রান্না করতে এই কারণে চিকেন রান্নার মধ্যে আমার গোপন উপকরণ হল পেঁয়াজ গোল গোল করে কেটে হালকা তেলে একটু ভেজে এবং তার সাথে টমেটো গোল গোল কেটে হালকা তেলে ভেজে মিক্সিতে একটা পেস্ট তৈরি করি যেটা রান্নার স্বাদ বাড়ানোর জন্য রান্নার শেষে ওই উপকরণে দিয়ে থাকি তাতে রান্নার স্বাদ অনেক বেড়ে যায়